আমাদের দেশে খেলাধূলাটাকে উন্নত করার জন্য আমাদের মনে হয় যে যদি সরকারের সরকারের পদে আমি থাকতাম তো আমি মনে করি যে খেলাধূলাটাকে আরও বেশি গুরুত্ব দিতাম আমাদের খেলাধূলার মধ্যে অনেক খেলাধূলা এখনও পর্যন্ত আমাদের দেশে ইন্ডিয়াতে ভারতে সেভাবে এখনও প্রচলন হয়নি যেগুলো বাইরের দেশে এখনও অনেক ভালোভাবে প্রচলন রয়েছে যেগুলো আমাদের এই খেলাধূলার বিভাগে আমি চেষ্টা করতাম যে খেলাধূলার বিভাগটাকে আরও অনেক পরিমাণে বড় করার সেখানে আরও অনেক মানুষজনের বিনিয়োগ করার নতুন নতুন যারা খেলতে চায় তাদের খেলার সুযোগ করে দিতাম তাদের প্র্যাকটিস করার সুযোগ করে দিতাম এটাই আমার